হুম হ্যাঁ ওখানে উকিল আর খবর কিরে এইখানে উকিল টুকিল এরকম খুব করছে মানে ঘুষ খাচ্ছে ঘুষ নিয়ে চলছে একটা মেয়ে হ্যাঁ আর মেয়ে লোকে শুধু অত্যাচার করে যাচ্ছে আর কি করা যাবে যা হচ্ছে হোক ঐ ভাবে চলুক ওদের একটু বেশি করে ঘুষ খাইয়ে দিতে হবে আর সে ছেলেটাকে একটু ধরে টরে নিয়ে খানিকটা দু চার ঘা কষিয়ে দিতে বল তাতে যদি ভালো চলে হুম হুম ও ঠিক আছে হু ঠিক আছে